আমাদের এইখানে স্থানীয় বাজারে কৃষিপণ্য পেতে সাধারণ মানুষকে অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের মধ্যে অন্যতম হলো তারা অনেক সময় বাজারে কৃষিপণ্য ক্রয় করতে গিয়ে দেখে কৃষিপণ্যের দাম অনেকটা পরিমাণ বেশী যে কারণে তারা ওই কৃষিপণ্য কিনতে পারে না এবং কৃষিপণ্যের দাম বেশী হওয়ার অন্যতম কারণ হল চাষিরা ওই কৃষিপণ্য যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক না থাকায় তারা বাজারে নিয়ে আসতে পারে না তার জন্য কৃষিপণ্যের দাম অনেকটা বেশী হয় তাছাড়াও কৃষিপণ্যের দাম বেশী হওয়ার অন্যতম আর একটি কারণ হল বাজারে চাষির সংখ্যা কম থাকায় কৃষিপণ্যের দাম অনেকটা বেশী হয় যে কারণে তারা সেখানে উপস্থিত না থাকায় ক্রেতাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়